আমি মনে মনে করি বিনামূল্যে শিক্ষামূলক বিষয় টি ভিতে রাখা উচিত এবং অনলাইনে রাখা উচিত কারণ শিশুদের উন্নতির জন্য বিকাশের পত জন্য অবশ্যই শিক্ষামূলক জিনিস বেশিরভাগ শিশুরা বেশিরভাগ মোবাইল ঘাঁটতে পছন্দ করে এবং তার থেকেও বড়ো কথা টিভি দেখতে পছন্দ করে কিন্তু শিক্ষামূলক বিষয় যদি টিভি বা মোবাইলের মধ্যে যদি রাখা হয় অনলাইনেই যদি রাখা হয় তাহলে শিশুরা সেখান থেকে অনেক কিছু জানতে পারবে তাদের এন্টারটেনমেন্টও হবে তা তাছাড়াও সেখান থেকে অনেক কিছু জ্ঞান বৃদ্ধি পাবে এর জন্য আমি মনে করি শিক্ষামূলক বিষয়বস্তু রাখা উচিত যেমন আমাদের ওয়েবসাইট আছে উইকিপিডিয়া উইকিপিডিয়া থেকে অনেক রকম নানা রকম শিক্ষামূলক জিনিসপত্র বা নানা রকম শিক্ষামূলক কাজকর্ম বা শিক্ষামূলক নানা রকম খবর সেখান থেকে আমরা পড়তে পারি যে কোনো মানুষের সম্বন্ধে আমরা সেখান থেকে পড়তে পারি যেমন জ্ঞানীগুণী মানুষের সম্বন্ধে যার সম্বন্ধে পড়তে যাব আমরা উইকিপিডিয়া থেকে পড়তে পারব এবং টি ভিতে যেমন ডিসকাভারি চ্যানেল আছে সেখানে জীবজন্তুদের কেমন আচরণ কী তারা এগুলো সব আমরা সেখান থেকে জানতে পারি এর জন্যে অবশ্যই রাখা উচিত শিশুদের কাছে টিভির বিষয়বস্তু শিক্ষামূলক বিষয়বস্তু অবশ্যই রাখা উচিত এবং তার ঠিক আবার মোবাইলেও ওয়েবসাইট বা অনলাইনে বা কম্পিউটারে যে অনলাইনে নানা রকম ওয়েবসাইটে শিক্ষামূলক জিনিসপত্র দেখতে পাবে বা কম্পিউ যা বা মোবাইলে ভিডিওতে নানা রকম শিক্ষামূলক জিনিসপত্র যদি দেখতে পায় তাহলে সেটা দেখতে শিশুরা অনেক জ্ঞান অর্জন করতে পারবে তার থেকেও বড়ো কথা যেমন এই সব মোবাইল বা টিভি যেমন এক দিক দিয়ে যেমন খুব ভালো তেমন এক দিক দিয়ে খারাপ শিক্ষামূলক জিনিসের পাশাপাশি কার্টুন বা নানা রকম এন্টারটেনমেন্টের জিনিস যেগুলো শিক্ষামূলক কোনো কিছুই নেই কিন্তু সেগুলো শিশুরা বেশি দেখতে পছন্দ করে এতে তাদের ক্ষতি ক্ষতি হবে তার থেকেও বড়ো কথা শিক্ষামূলক বিষয়বস্তু টি ভিতে অবশ্যই রাখা উচিত যে শিক্ষামূলক বিষয়বস্তুগুলো যখন টি ভিতে থাকবে ওই এন্টারটেনমেন্টের মধ্য থিকে টি ভিতে দেওয়া উচিত কারণ এন্টারটেনমেন্ট যেহেতু শিশুরা পছন্দ করবে সেহেতু সেইগুলো দেখতে তারা শি শিক্ষামূলক অনেক জিনিস জানতে পারবে যেটা তাদের পক্ষে খুব ভালো হবে